কয়েক বছর আগে আমি একটা কোচিং এ পড়াতে যেতাম কোচিংটা বেশ ভালোই ছিল স্টুডেন্টগুলো বেশ ভালো প্রথম দিকে মাসের শেষে মাইনে পেতাম এরকম দু চার মাস পরে মাইনে দেওয়া বন্ধ করে দিয়েছে বলল বছর শেষে দেবে কিন্তু আমার তো নানান রকম জিনিসপত্রের প্রয়োজন আছে যাতায়াত করতে গেলেও তো টাকার প্রয়োজন সেগুলো আমি কার কাছ থেকে হাত পাতবো যে কারণে বললাম যে আমাকে কিছু কিছু করে দিয়ে দিন তো বললো হ্যাঁ দেব তারপরে দেব দেব করে আর দিচ্ছে না অবশেষে বললাম যে আমার এখানে থাকা মুশকিল মাসের শেষে মাইনে না দিলে আমি থাকতে পারব না এই নিয়ে ওদের সাথে কথা কাটাকাটি হয় তারপরে একটু ঝামেলার সৃষ্টি হলে বললাম যে আমি এখানে থাকতে পারব না আর যেহেতু ছাত্রীদের সামনে পরীক্ষা তবুও ধৈর্য ধরে সেখানে কিছু দিন ছিলাম ছাত্রদের মুখপানে চেয়ে অবশেষে পরীক্ষা হয়ে গেলে ছাত্রদেরকে বললাম যে আমি আলাদা জায়গায় পড়াব তোমরা যদি আমার কাছে পড়ার ইচ্ছুক থাকো তাহলে আমার কাছেই আসবে বলে সেই কোচিংটা ছেড়ে দিলাম